হ্যালো আচ্ছা আমি কি মা তারা ট্র্যাভেল এজেন্সির সাথে কথা বলছি আমি আপনাদের এখান থেকে একটা ক্যাব বুক করেছিলাম তা আমি যেখানে যাওয়ার কথা ছিল আমি সেখানে পৌঁছেও গিয়েছি আপনাদের ক্যাবের যে ড্রাইভার উনি তো আমার থেকে বেশি ভাড়া চাইছেন আপনার সাথে তো আমার কথা হয়েছিল যে আমি পাঁচশো টাকা মানে ভাড়াতে আমার কথা হয়েছিল তা উনি তো সেখানে আমার থেকে আটশো টাকা চাইছেন হ্যাঁ তো সেটা তো ঠিক না না আপনি তাহলে সেটা একটু কথা বলে নিন আমি কিন্তু পাঁচশো টাকার বেশি এক পয়সাও দেব না যেহেতু আমার আপনার সাথে পাঁচশো টাকারই ডিল হয়েছিল তা আপনি আপনার ড্রাইভারের সাথে প্লিজ একটু কথা বলে নেবেন আমি ওনার হাতে পাঁচশো টাকাই দিয়ে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে রাখছি